হ্যালো অনেকক্ষণ ধরে দরজা খুলতে বলছি খুলছ না কেন তোমার এ কটা কুঠুরি কো কটা রুম আছে বাথরুম কটা কীরকম লোক হয় এ সি এ সি টেসি আছে এ সি টেসি আছে কটা কুঠুরিতে এ সি আছে সব কুঠুরিতে আছে

কীরকম ধরনের খাওয়া দাওয়া হয় তা দরজা টরজা ঠিকঠাক লাগ লাগানো তো তা রাখছি